হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো আছিস

হ্যাঁ যেই কোচিং সেন্টারে তো আমিও পড়তে যাই ত পড়তে চাস তো আচ্ছা বলছি আগে দিন পরতে গিয়েছিলিস আচ্ছা আচ্ছা বলছি আমি না আগের দিন যেতে পারি না আমার শরীর অসুস্থ ছিলো ওই জন্য আমি যেতে পারি নি তা আগের দিন স্যার এসছিলেন তো পড়াতে আচ্ছা আচ্ছা বলছি আমি তো যেতে পারি নি তা ওই দিন স্যার কি পরিয়েছে না কিছু লিখিয়েছে ও গিয়েছিলো আচ্ছা বলছি যে লেখাগুলো লিখেছিলো ওগুলো একটু আমাকে দিস কারণ আমি যেতে পার নি তো আমার হচ্ছে শরীর অসুস্থ ছিলো অ্যাঁ জ্বর হয়েছিলো ওই জন্য আমি যেতে পারি নি হ্যাঁ তা হচ্ছে আমি না আমার হচ্ছে ডাক্তারখানে গিয়েছিলাম সেখানে ডাক্তার দিয়ে খিয়ে আমার ফিরতে লেট হয়ে গেছে ওই জন্য আমি যেতে পারি নি না ওখানে আচ্ছা বলছি ওখানে ওখানে বলছি ওখানে ওই সুদীপ কি পড়তে এসছিলো কালকের এ ছিলো আর ইয়ে তন্ময় ও আচ্ছা আচ্ছা সবাই এসছিলো আমি তো যেতে পারি নি এই শরীর অসুস্থতার কারণে বলছি যে নোটসগুলো দিয়েছিলো ওগুলো আমাকে সামি তো লিখিয়েছে নোটস হ্যাঁ ঠিক আছে আমি হচ্ছে লিখে নেবো কারণ হচ্ছে আমি যেহেতু যাই নি আর ওই বলছি গিয়েছিলো তাই তো কটা কটা কটা পেজ লিখিয়েছে ও আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে তাহলে আমি তাহলে পরেের দিন দেখা হলে তাহলে ওই লেখাটা নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে